আমি ছোটোবেলা থেকেই একজন গুরুর কাছে গান শিখতাম তার নাম অর্ধেন্দু রয় তিনি খুব ভালো গান শেখান এবং তার না তার একটা গানের স্কুল আছে অনেক স্টুডেন্টরা তার কাছে গান শিখতে আসে এবং খুব ভালো করে হাতে ধরে তিনি শেখান এবং আমি তো ছোটোবেলা থেকেই শিখতাম তাই কিছুই পারতাম না তিনি আমাকে হাতে ধরে হারমোনিয়াম বাজানো শিখিয়েছেন এবং কীভাবে গান করতে হয় সেটাও শিখিয়েছেন তিনি খুব ভালো শিক্ষক একজন তার কাছে গান শিখে অনেকেই নিজেদের ভবিষ্যতে অনেক কিছু করেছে এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে এগিয়ে গেছে তাই তার কাছে গান শিখে আমার খুব উপকার হয়েছে